কিন্তু আমার তখন ওই পাসপোর্ট করা ছিল কিন্তু এখন আমি একটা সুযোগ পেয়েছি যে আমাকে দুবাইয়ে যেতে হবে এক মাসের মধ্যে যে কিন্তু কী কী পাসপোর্ট সম্বন্ধে কিছু জানতে পারি কি যে যেমন কী কী প্রয়োজন হতে পারে আপনি তো মানে প্রায়ই যাতায়াত লেগেই আছে এখানে ওখানে আপনি জানবেন যদিও সহজে কী কী ডকুমেন্ট লাগবে স্যার আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার ওগুলো তো আমার এমনিই রেডিই আছে কিন্তু আপনি কি বলছেন পাসপোর্টটা আপডেট করতে হবে আচ্ছা হ্যাঁ আমি হ্যাঁ ওই ছ বছর মতো হয়ে গিয়েছে যদিও হ্যাঁ হ্যাঁ হতে পারে হতে পারে হয়তো পাসপোর্ট আপডেট করাতেই হবে আর কী কী ডকুমেন্ট লাগবে আধার কার্ড প্যান কার্ড আর ও কে ও কে স্যার ও কে ও কে স্যার কিন্তু এ পাসপোর্ট আপডেট করাতে গেলে কোথায় যেতে হবে স্যার আমনাকে আমাকে কলকাতায় গেলে হবে হ্যাঁ স্যার কিন্তু বলছি যে আমার তো ওখানে খুব চেনা জানা কম আছে আপনি যদি একটি পাসপোর্ট অফিসের একটি মানে ঠিকানাটা দেন তাহলে খুবই ভালো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার আপনি পাঠিয়ে দিন আমাকে হ্যাঁ স্যার আমার নাম্বার তো আপনি জানেন হ্যাঁ স্যার একটু তাড়াতাড়ি হলে ভালো হয় স্যার হ্যাঁ স্যার রাখছি স্যার থ্যাংক ইউ স্যার